হ্যাঁ আমার ভাষা কিন্তু অন্যান্য ভাষার কাছে তুলনা করা হচ্ছে আমিই তুলনা করছি কেন না আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কিন্তু বাংলা এই বাংলা ভাষার উপর যখন যুবসমাজরা পরীক্ষা দিতে যায় তা কিন্তু বাংলাতে প্রশ্নপত্র করতে পারে না এবং যে অ্যাপলিকেশন ফর্মটি ফিল আপ করে তাও কিন্তু বাংলা ভাষায় নয় তা কিন্তু ইংরেজিতে হয়ে থাকে আমার বলার বক্তব্য যে অন্তত রাজ্যস্তরের পরীক্ষাগুলিতে নিজের প্রধান ভাষার উপর গুরুত্ব দেওয়া হোক প্রধান ভাষাকে মান্যতা দেওয়া হোক তাকে প্রাধান্য দেওয়া হোক তাহলে কিন্তু অনেক ছেলেমেয়ের তা সুবিধাজনক হবে এবং তারা নিজেদেরকে বাঙালি বলে মনে করবে আস্তে আস্তে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বাঙালি মনে করতেই কিন্তু ভুলে যাচ্ছে তারা মনে করছে যে ইংরেজিটাই কিন্তু সব তারা কিন্তু ইংরেজি শেখার জন্য আকুল তারা কিন্তু কোথায় স্পোকেন ইংলিশের ক্লাস করব তা ভেবে কিন্তু তাদের মাতৃভাষা বাংলাকে কিন্তু ভুলে যাচ্ছে অনেকে এমন রয়েছে যারা বাংলা ভাষাতে কথাই বলতে পারে না কিন্তু তাদের মাতৃভাষা বাংলা এইরকম পরিস্থিতিতে যে ছেলেমেয়ের যে হচ্ছে তা কিন্তু খুব খারাপ বিষয় আমরা একজন বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে এই জিনিসটা মেনে নিতে পারছি না তাই বাংলা ভাষার সাথে অন্য ভাষার তুলনা করে এই কথাটি আমাকে বলতেই হল